ভারতের শিক্ষাব্যবস্থা এখন আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে এবং অন্যান্য দেশের সাথে পার্থক্য বলতে অন্যান্য দেশে ভারতের থেকে অন্যান্য দেশ অনেকটা শিক্ষাব্যবস্থা অনেকটাই এগিয়ে আছে কারণ তারা ভালো শিক্ষক নিয়োগ করেছেন যোগ্যতা অনুযায়ী শিক্ষক নিয়োগ করেছেন এবং তাদের পঠন পাঠন ব্যবস্থা খুবই ভালো এবং তাদের যে স্কুলের সংখ্যাও খুবই বেশি এবং সেখানে থাকার জায়গাটাও সুন্দর বেঞ্চ পাঠ্যবই সবই সবই ভালোভাবে আছে এবং আমাদের এখানে কি যোগ্যতা অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি যার জন্য যারা যোগ্য নয় সেই শিক্ষকগুলোর পড়ানোর ফলে আমাদের ছাত্রদের অনেকটাই তাই শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ছে এবং স্কুল কলেজ সংখ্যা খুবই কম যার জন্য শিক্ষাব্যবস্থাটা আরোই উন্নত হতে পারছে না এবং পাঠ্যবইয়ের পাঠ্যবই আরও উন্নত করতে হবে যার দিক থেকে আমাদের ভারত আরও শিক্ষাব্যবস্থায় এগিয়ে থাকে